আমি আজ সন্ধ্যে সাতটায় আমলা পাড়া উমাচরণ রায় স্ট্রিট এই ঠিকানা থেকে গোকুল রেস্টুরেন্ট থেকে এক প্লেট চিলি চিকেন এক প্লেট চিকেন কড়াই ও ছয় পিস তন্দুরি রুটি অর্ডার করেছিলাম কিন্তু ডেলিভারি দেওয়ার পর চিলি চিকেনের পরিমাণ খুবই কম ছিল এবং সেই খাবার থেকে একটি দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল যথাসময়ে মনে হচ্ছে যে খাবারটি বাসি তাই উপরোক্ত রেস্টুরেন্টের মালিকের কাছে আমি এই বিষয়ে অভিযোগ জানাচ্ছি এবং আমার টাকা পুনরায় বদল করার জন্য আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি